আমি ভ্রমণ করতে খুবই ভালোবাসি আমি সমুদ্র পর্বত মন্দির ঐতিহাসিক স্থান ধর্মীয় স্থান প্রভৃতি স্থানেই যেতে খুবই ভালোবাসি তবে এদের মধ্যে আমার প্রিয় এবং পছন্দের ভ্রমণের স্থান হল পর্বত আমি পর্বতে অনেকবারই ভ্রমণে গিয়েছি এবং পর্বতের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দার্জিলিং এবং উত্তরাখণ্ড যেতে আমাকে খুবই ভালো লাগে কারণ পর্বতের মধ্যে রয়েছে একটা অপরূপ শান্তি এবং ওই বিশাল আকারের পর্বতের সামনে বসে থাকতে আমার খুবই ভালো লাগে কারণ পর্বতের মধ্যে যেই প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন ধরনের প্রাণী বিভিন্ন পাখি আমরা দেখতে পেয়ে থাকি তাই আমার মনে হয় পর্বত আমার কাছে খুবই পছন্দের একটি জায়গা এবং আমি প্রায়শই যখন ছুটি পাই আমি তখন পাহাড়ে যেতে খুব পছন্দ করি এবং ওই পাহাড়ের মধ্যে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে